আমার এলাকাতে নানা ধরনের ঐতিহ্যবাহী খেলা রয়েছে যেমন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ভলিবল এছাড়াও ক্যারম এই খেলাগুলি খেলতে আমি খুবই ভালোবাসি এর মধ্যে আমি ক্রিকেট ব্যাডমিন্টন খেলতে খুবই বেশি করে ভালবাসি এবং আমি ক্রিকেটে ব্যাট বল দুটোই করতে পারি এমনকি ফিল্ডিংয়েও ভালো করতে পারি তাই আমি এই ক্রিকেট খেলাটিকে আরও বেশি উপভোগ করি এছাড়াও আমি ব্যাডমিন্টন ও ফুটবলও খেলে দেখেছি এছাড়া আমি ক্যারমও খেলতে পারি এবং আমাদের গ্রামে যে সমস্ত দাদাদের সাথে আমি ক্যারম খেলি তারাও ক্যারমে অত্যেন্তই পারদর্শী এছাড়া ভলিবলেও তারা খুবই ভালো ভলি খেলে এমনকি আমি থার্ড লাইনে খেললেও তারা যে যারা সামনে খেলে তারা খুবই ভালোভাবে চাপ মারতে পারে বা স্ম্যাশ মারতে পারে এছাড়া আমরা যখন ক্রিকেট খেলি আমরা যে কোন বড় টুর্নামেন্ট যদি ধরি আমরা আমাদের নিজেদেরই এলাকার টিম নিয়ে খেলি আমরা বাইরে থেকে কোন প্লেয়ার আনি না